আমাকে যদি কেউ ভুল ইতিহাস বলে তো আমি প্রথমে সেটাকে যাচাই করার জন্য ফোন থেকে সে কথাটা বের করবো বা বাড়ির বড়োদের কাছ থেকে জানব ইন্টারনেট থেকে জানবো বা বই থেকে জেনে সেটা ভুল কি না ঠিক জেনে সেটা ভুল বলছে সেটাকে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো